আমি সি টু রেস্তোরাঁ থেকে দু ঘন্টা পূর্বে বর্ধমানে খালি বিল মাঠ এলাকায় এক প্লেট বিরিয়ানি একটি চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম কিন্তু বর্তমানে আমি বাবুরবাগে চলে আসায় আমি আমার অর্ডারটি পুনরায় ওই ঠিকানাটি পরিবর্তন করে বাবুরবাগে করতে চাইছি